হ্যালো হ্যাঁ হ্যাঁ পেয়েছি তুই কখন আসবি তোর জন্য একটা তোর জন্য একটা সিট রেখেছি পাশে তাড়াতাড়ি চলে আয় ও তুই এবার পুজোর ছুটিতে কোথায় যাবি ঠিক করেছিস কালিম্পং যাবি তা চল একসাথে যাই সব ওখানেই যাই তোদের সাথে একসাথে তোরা কি একা যাবি না ফ্যামিলি নিয়ে যাবি তাহলে আমাদের টিকিটটাও করিস একসাথে আমাদের ফ্যামিলি তোদের ফ্যামিলি একসাথেই যাব তারে কীরকম হবে ওটা খোঁজখবর নিয়ে দেখতে হবে তুই একটু দেখিস খোঁজখবর নিয়ে কত কী পড়ে পড়লে আমাকে বলবি তাহলে আমি সেই প্লেনে যাওয়ার টাকা পয়সা কি আমাদের কাছে আছে ওই ট্রেনেই যাব তৎকাল টিকিট করেই যেতে হবে এখন পুজোর ছুটিতে প্রচুর প্রচুর ভিড় হবে অনলাইনে বুক করে দেখবি পাওয়া যাবে আচ্ছা ঠিক আছে